লোকেরা বিয়েতে কনেকে যারা একটু ধনী ব্যক্তি তারা সাধারণত খাট ড্রেসিং টেবিল বা আলমারি বা কোনোরকম সোনার গয়না এসব দেয় কিন্তু অন্যান্য সাধারণ লোকেরা যা দেয় তা হচ্ছে বাড়ি সাজানোর জিনিস বা আসবাবপত্র এসব দিয়ে থাকে আর যৌতুকের আর এখনকার সময়ে যৌতুকের কোনোরকম প্রচলন নেই তবুও যেসব লোক যৌতুক দেয় বা দেওয়া নেওয়া করে তো তারা নিজের তারা ভাবে যে আমাদের আমার ছেলে বা মেয়ে বর বা কনে এরা ভবিষ্যতে যাতে তাদের জীবনযাপনের কোনোরকম অসুবিধা না হয় সেই জন্য যৌতুক দেয় বা এখন অনেক জায়গাতে দেখা যায় যে যৌতুক প্রায়ই দেওয়া হয় না